বৈদ্যুতিক মোটর ব্যবহারের ক্ষেত্রে পোথমে আমরা কূপ খনন করলে গাঁয়েতি কোদাল এবং সেটা ঝুড়ির সাহায্যে ওই মাটি ওপরে তুলতে হয় মাটি তুলার পর যখন কিছুটা যাওয়া হয় দেখা যায় অজস্র জল ঝরে ঝরে কূপ গর্ত যা খুঁড়ে খুঁড়ে নিয়ে যাওয়া হয় তা ভর্তি হতে শুরু করে দেয় এক্ষেত্রে জল তুলা এবং কূপ্টা খনন করার ক্ষেত্রে প্রচণ্ড অসুবিধা হয় জল থাকলে নিচে কোপানো বা মাটি তুলার ক্ষেত্রে প্রচণ্ড অসুবিধা সৃষ্টি হয় এবং বৈদ্যুতিক মোটর সাহায্যে যদি জলটি অতি দ্রুত শুকনো করা যায় এবং খুব তাড়াতাড়ি তাতে কাজটি হয় এবং কূপ খননের ক্ষেত্রে প্রচুর সুবিধা আসে এবং কূপটি আমরা অনায়াসে তৈরি করতে পারি খুব ভালোভাবে ওই বৈদ্যুতিক মোটর যত জল সাপ্লাই দিতে পারবে একটি সাক্সন পাইপ আর ওই বৈদ্যুতিক মোটর ব্যবস্থায় কূপ থেকে জল উঠলে কূপটি অতি সুন্দর ভাবে নিচ পর্যন্ত বহুদূর পয্যন্ত গর্ত করে খুঁড়ে নিয়ে যাওয়া যায় এবং তাতে খুব ঝর্ণাশ্রয়ী পর জল বিশুদ্ধ এমনকি ব্যবহারের ক্ষেত্রেও এবং পানীয় জল হিসাবেও ব্যবহার করা যেতে পারে এই কূপের সাহায্যে